আমি পাখি দেখতে ভালোবাসি আর পাখি আমাকে খুব ভালো লাগে আমি একদিন চিড়িয়াখানায় গিয়েছিলাম চিড়িয়াখানায় গিয়ে দেখলাম প্রচুর পাখি আছে

এখানে অনেক পাখি আছে পাখিটাকে ছবি আবার তুলতে থাকলাম মানে এইভাবে সময়গুলো পার হয়ে যাচ্ছিলো সকালে আটটার সময় ঢুকলে চারটে পর্যন্ত ঢোকার মানে চিড়িয়াখানায় ঘুরতে দেওয়া হয় তার মধ্যে আমি অনেক ছবি তুলেছি অনেক ছবি তুলেছি ছবিগুলো তুলে রেখে দিয়েছি তারপরে এক জায়গায় বসে আছে চুপচাপ বসে থেকে থেকে তারপরে দেখলাম যে ছবি তুলে এখন কী করেছি আরেক জায়গায় ফ গিয়ে বসেছি দেখ এই পাশেরটা পাখি এসে বসে আছে পাখিটা কাছাকাছি বসে আছে ছবিটা বড়ো করে তুলেছি খুব ভালো লাগছিলো পাখিটাকে তুলে ও পাখিটাও তুলেছি আবার খানিকটা দুয়ে গেলাম গিয়ে দেখলাম যে পাখিটাকে অন্য অন্য পাখি উড়ে উড়ে বসছে উঠছে এরকম করছে তারপর দেখছিলাম ওখনও একটা ছবি তুললাম ছবি তুলে নিয়ে আসলাম মানে আমার মোবাইলে অনেক ছবি তুলেছি ছবি তুলে তুলে রেখেছি রেখে বাড়ি এনে মনে হচ্ছিলো যে ছবিগুলো আমি ডাউনলোড করে মানে কম্পিউটারে গিয়ে বার করবো এইভাবে ছবি তুলেছি বন জঙ্গলে ঘুরতে ঘুরতে ছবি তুলতে তুলতে অনেক ছবি হয়ে গিয়েছিলো সেই ছবিগুলো আমি সব রেখে দিয়েছিলাম একটাও ছবি নষ্ট করিনি তারপরে ছবিগুলো তোলার পরে বাড়ি এসে কম্পিউটারে বার করে ঘরে রেখেছি ছবি দেখতে খুব ভালো লাগে আর ছবি আমি দেখতে থাকি